হ্যালো হ্যালো হ্যালো আম দিদি আপনার কি খাবারের দোকান আছে ও বলছিলাম আমার কিছু খাবার লাগবে দিতে পারবেন আপনি ও আমার একশো জনের মতো আইটেম আছে আপনি কি নিরামিষ খাবার দিতে পারবেন ওহ আমার ওই ডা ডাল শুক্তো আলুভাজা বেগুনভাজা পটল পনি পনির চাটনি পাপড় দই মিষ্টি দিতে পারবেন আপনি দিতে পারবেন ওহ বলছি তাহলে খাবারটা আমি কিভাবে নিয়ে যেতে পারব

তাহলে আপনি কটার মধ্যে রেডি করে দিতে পারবেন সেরকমভাবে আমাকে তো নিয়ে যেতে হবে কটার মধ্যে রেডি করে দিতে পারবেন

তাহলে বারোটার মধ্যে পাঠাবো ও আচ্ছা আপনার ঠিকানাটা ফোনে পাঠাবেন আচ্ছা ঠিক আছে রাখছি